গ্রামীণ অনুন্নত এলাকায় বিভিন্ন ছাত্র ছাত্রীদের বা বিভিন্ন বুদ্ধিমান ছাত্র ছাত্রীদের জন্য বা ও গরিব ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিনামূল্যে শিক্ষাগ্রহণ বাধ্যতামূলক করা উচিত এবং এই বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও নেওয়া উচিত এর জন্য গ্রামাঞ্চলে শিক্ষার পোসারের জন্য বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা আধুনিক প্রযুক্তি ও উন্নত শিক্ষা গ্রহণের ব্যবস্তা করা বিভিন্ন দুঃস্থদের জন্য বৃত্তি প্রদান করা এবং যথাযথ শিক্ষক ও উন্নত শিক্ষার ব্যবস্থা করা এছাড়া বিভিন্ন বিনোদনমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষা ব্যবস্থা করা প্রয়োজন ফলে সার্বিকভাবে শিক্ষার বিকাশ ঘটতে পারে দুঃস্থদের মধ্যেও